আঁকা মানুষের জীবনে থেরাপি মতো কাজ করে আমার মনে হয় একজন শিল্পী হিসেবে আমার যে গুণগুলো আমার নিজের চোখে পড়ে সেগুলো হলো শৃঙ্খলা শৃঙ্খলা মানে কোনো জিনিসে শৃঙ্খলাবদ্ধ হয়ে আমি কাজ করি সাংগঠিক দক্ষতা আমার মধ্যে সেই দক্ষতা আছে বোলে আমি একটি আঁকাকে ফুটিয়ে তুলতে পারি কল্পনা আঁকতে গেলে মানুষের কল্পনা শক্তি কঠোর হওয়া প্রয়োজন কারণ আঁকার সময় কিছু কিছু জিনিস যেমন আমার লাইফ আঁকি সেগুলো তো আমাদের চোখের সামনে থাকে তো কিছু কিছু সময় আমাদেরকে কল্পনা করে নিতে হয় যেগুলো আমাদের বাস্তবে চোখের সামনে থাকে না এছাড়াও যেগুলো আমার আশেপাশে দেখছি সেগুলোর সাথে আম আরো কোনো কিছু মনে মানে ওই আঁকাটাকে আরো সুন্দর করে তোলার জন্য আমরা কল্পনা করি সেখানে আরো কিছু যোগ করি যেগুলো আঁকাকে অনেক সুন্দর করে তোলে আমার এই গুণগুলো শিল্পর মাধ্যমে আমি ফুটিয়ে তুলেছি